স্কুলের সমাবেশে অংশগ্রহণ করেছি আর দেখেওছি এই স্কুলে বছরের শেষে খুবই খেলাধুলো হতো এবং সেই খেলার মধ্যে রয়েছে এই ছুটা দৌড়া লং জাম্প হাই জাম্প এই সব আলু দৌড় এসবগুলো এসব খেলাগুলো লেগে আছে গুলি চামচ এসব অনেকই লেগে আছে আর তারপরেও স্কুলেএ কোনো কিছু জন্মাস্য যেমন রবীন্দনাথ ঠাকুরের জন্মদিন কাজি নজরুল ইসলাম এই সবের জন্মদিনে আমাদের কবিতা গাওয়া এরকম সব কিছু লেগেই আছে এ কবিতা মধ্যে ছোটো ছোটো ছেলে মেয়েরা যোগ নিয়েচে আমরাও নিয়েছিলাম আমরাও গেয়েছি কখনো আমরা কবিতা গেয়েছি এ কেউ কেউ কবিতা গাইছে আমরা সেসব কবিতা শুনেছি আর এই সবের মধ্য দিয়েই আমাদের খুবই ভালো লেগেছিলো স্কুল লাইফটা আমরা খুবই মিস করে থাকি